ঘরোয়া পদ্ধতি বলতে চুলে আমি সরষের তেল মাখি তাতে চুলটা ভালোও থাকে চুল পড়াটাও অতটা হয় না আর হচ্ছে চুলে পুষ্টি থাকে চুলটা মজবুত হয় আর ত্বক প্রত্যেকদিন রাত্তিবেলা শোবার আগে আমি হলুদ মেখে শুই কটা গা হাত পায়ে হলুদ মেখে শুই তাতে শরীরের গায়ের যে উজ্জ্বলতা বাড়ে প্রচুর উজ্জ্বলতা বাড়ে ওইজন্যে একটু ফরসা ফরসা ভাব অনুভব করি